বাচ্ছারা আজকাল অনেক গেম খেলে যেগুলি প্লেস্টোরে অ্যাভেলেবেল এর মধ্যে কিছু অফলাইন গেম হল টেম্পেল রান বিভিন্ন কার ড্রাইভিং গেম এছাড়া লুডো আছে চেস আছে এছাড়া বিভিন্ন ধরনের গেম যেমন ফুটবল ক্রিকেট বিভিন্ন ধরনের অফলাইন গেম আছে এবং এমন কিছু নতুন অনলাইন গেম আছে যেগুলি এখনকার নতুন প্রজন্মের ছেলেদের খুবই আসক্ত করে তুলছে এমন কিছু গেম হচ্ছে পাবজি ফ্রি ফায়ার বি জি এম আই এছাড়া আছে হোপলেস ল্যান্ড সি ও সি ইত্যাদি গেম এই গেমগুলি মানুষের মানে বাচ্ছাদের মাইন্ড সেটে এমন প্রভাব ফেলছে তারা আস্তে আস্তে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না এর ফলে তারা ভালো ভবিষ্যৎ প্রজন্মে ভালোর দিকে এগোচ্ছে না ফলে তাদের ভবিষ্যৎ খুবই খারাপের দিকে চলে যাচ্ছে